হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যালো আমার তো ওষুধের দোকান সকাল আটটা থেকে বারোটা বসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অসুবিধা আছে

হ্যাঁ বিকাল চারটে থেকে আছে নটা পর্যন্ত চারটে থেকে নটা পর্যন্ত ডাক্তার ডাক্তার পাঁচটা থেকে সাতটা পর্যন্ত থাকে প্রত্যেকদিন ডাক্তার বসে হ্যাঁ সব রোগের ডাক্তার আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সব আছে সব কিছু আছে অনেক রকম ওষুধ আছে

দাম এলে তবে তো বলবো দশ টাকা ফিস